আমার কাছে একটি যে শার্ট রয়েছে সেটি যথেষ্ট ভালো এবং সেটি ফুল হাতা ফুল হাতার জন্য রোদের উত্তাপ থেকে আমাকে শরীরের অনেকটাই সুরাহা আসে এবং এটি যথেষ্ট ভালো এবং আমি এটি যথেষ্ট পছন্দ করি এবং আমি যথেষ্ট ব্যবহার করি এবং এটি যথেষ্ট আমার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে বলে আমি মনে করি এবং ভবিষ্যতেও আমি পূর্বেও এই শার্ট ব্যবহার করেছি এবং বর্তমানেও করছি এবং ভবিষ্যতেও আমি অবশ্যই করতে চাইবো